আমাদের গ্রামে অনেক রকম ব্যবসা আছে অনেক রকম ব্যবসা বলতে খাবার দোকান প্রচুর আছে একটা বিরাট বড়ো মার্কেট আছে মার্কেটের মধ্যে আদা রসুন পেঁয়াজ এবং ওখানে শুকনা মাছও পাওয়া যায় সে প্রচুর এরিয়া নিয়ে প্রচুর বড়ো মার্কেট আর খাবার দোকান বলতে সমস্ত কোন খাবারটা পাওয়া যায় না বলার জো নাই সমস্ত রকম খাবার পাওয়া যায় এখানে এ প্রায়ই লাইন ধরে প্রায় দু কিলোমিটার ধরে একটা খাবার দোকানের লাইন আছে যেখানে এ টু জেড খাবার পাওয়া যেতো এবং যে মার্কেটে আদা রসুন পেঁয়াজ সব এইখানে পাইকারি হয় এইখান থেকে নিয়ে গিয়ে অন্য কোথাও হ্যাঁ যেমন কোনো গ্রামে কোনো শহরে নিয়ে গিয়ে ব্যবসা করে এইখানে পাইকারি মালটা বেশি পাওয়া যায় যেমন আদা রসুন পেঁয়াজ এবং শুকনো মাছ বিভিন্ন ধরনের শুকনো মাছ পাওয়া যায় এইখানে